হ্যাঁ আমি সুবর্ণা ব্যানার্জি বলছি আপনি কি বর্তমান ভারত পত্রিকা থেকে বলছেন বলছি আমি একটা নতুন রেস্তোরাঁ খুলেছি তো আমার চারজন কর্মচারীর প্রয়োজন তো আমি আপনার পত্রিকা থেকে একটা বিজ্ঞাপন দিতে চাই যেখানে আমার চারজন কর্মচারী লাগবে তো তার জন্য কত কত কী লাগবে বা কী কী করতে হবে আমাকে যদি কাইন্ডলি বলেন তো আমার আসানসোলের মধ্যেই আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে প্যারাডাইস

আমার চারজন ছেলে মেয়ে দরকার তার মধ্যে দুজন ছেলে এবং দুজন মেয়ে দরকার

না এডুকেশন কিছু লাগবে না ফ্রেসার হলেই ফ্রেসার হলে হবে বা কোন কাজের এক্সপেরিয়েন্স থাকলে ভালো হয় এজ বলতে আঠারো আঠারো প্লাস হলে ভালো হয় হ্যাঁ আঠারো প্লাস থেকে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে ভালো হয় খুব আমার আসানসোলের আসানসোলের মধ্যে হলে খুব ভালো হয় মানে হ্যাঁ না এলাকার মধ্যে হতে হবে আসানসোলের মধ্যে হ্যাঁ হ্যাঁ ছেলেদের জন্য দশ হাজার এবং মেয়েদের জন্য হচ্ছে তেরো হাজার আর ছেলেদের হাউসকিপার হতে হবে আর মেয়েদের জন্য কাজ আছে রাঁধুনির জন্য

আচ্ছা আচ্ছা আচ্ছা আমি করে দেবো তো আমার এটা কালকের মধ্যে হলে খুবই ভালো হয় কালকের মধ্যে কি হবে আচ্ছা তো এটা কি আমাদের ইংরেজি আপনাদের চ্যানেলটা তো ইংরেজি বাংলা হিন্দি তিনটে ভাষায় হয় তো আমাদের এই বিজ্ঞাপনটা কি তিনটে ভাষাতেই ছাপানো হবে না একটা ভাষাতে আচ্ছা আচ্ছা তার জন্য কি কোনও আলাদা এক্সট্রা পেমেন্ট লাগবে আচ্ছা আচ্ছা মানে আচ্ছা বুঝে গেছি তো আপনি যদি কালকের মধ্যে পারেন তো একটু চেষ্টা করুন কালকের মধ্যে হলে খুবই ভালো হয় তো আপনি একটু দেখুন যত তাড়াতাড়ি সম্ভব করা যায় আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ হ্যাঁ রাখছি